হ্যালো হ্যাঁ আজকের ইয়েটা আটটাতে বনগাঁটা পেয়েছো হ্যাঁ আমিও আমি পরের গোবরডাঙ্গা পেয়েছি ওটা গ্যালোপিং ছিলো তাও কী ভিড় বাপরে বাপ আর তারপরে দমদমে তো ষ্টেশন দমদমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে এই এক সমস্যা তারপরে ট্রেনও অল্প তার মধ্যে আবার ধর্মঘট আমরা প্রত্যেকদিন যাচ্ছি আমাদেরই এই সমস্যা যারা এক এক দিন যাচ্ছে তদের কী অবস্থা তাহলে ভাবুন ওই ইয়েতে ব্যাগ ব্যাগ রাখার জায়গা নেই সীট সব বনগাঁ থেকে ভর্তি হাবরা থেকে উঠলাম কোনো জায়গাই নেই বসার একত্রিশ তারিখ অব্দি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে তাই এমনি ট্রেনের সংখ্যা কম তা এই চলতেই থাকবে এই ভোগান্তি কবে শেষ হবে কোনো কেউ জানে না আর ইয়েতে কোনো ট্রেনের সংখ্যা বাড়াতে পারে না একটু অন্তত অফিস টাইমে তো ট্রেনের সংখ্যা কেউ বাড়ায় তাও বাড়াতে পাচ্ছে না এইভাবে সম্ভব কালকে গোবরডাঙ্গা বা ঠাকুরনগর গ্যালোপিং ধরুন হ্যাঁ হ্যাঁ